আপনাদের এখান থেকে যে গাড়িটি আমি বুক করেছিলাম সেটা অনেকক্ষণ আগেই বলেছে যে আমি এসে গিয়েছি কিন্তু আমার ঠিকানায় এখনও এসে পৌঁছায়নি তিনি এখন কোথায় আছে যদি সম্ভব হয় আপনারা একবার ফোন করে জানুন নাহলে আমি কিন্তু আমার গাড়িটি ক্যান্সেল করব কারণ আপনাদের জন্য আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে থেকে অপেক্ষা করছি কিন্তু এখনও ড্রাইভার এসে গাড়িটিকে নিয়ে এসে পৌঁছায়নি কারণ গাড়িটি আমি যখন ফোন করেছিলাম তিনি বলেছিলেন যে আমি স্থানীয় কাছাকাছিতেই রয়েছি কিন্তু তিনি এখনও এসে পৌঁছাননি আমি এক ঘণ্টার উপর দাঁড়িয়ে রয়েছি আমি আপনাদের ওই গাড়িটি ক্যান্সেল করতে চাই